আমার এলাকায় বাচ্চারা যেভাবে জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা দেয় এবং কোনো প্রতিষ্ঠান কী আবেদন ও পরীক্ষা প্রক্রিয়া সাহায্য করে হ্যাঁ এন আমাদের এলাকায় বাচ্চারা যেভাবে প্রতিযোগিতামূলক সাহায্য মানে পরীক্ষা দেয় সেগুলি হলো যেমন আমাদের এখান থেকে প্রায় প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষক মহাশয়রা এমনভাবে উদ্যোগ নেয় এবং বাচ্চাদারকে আগ্রহী করে তোলে সে ক্ষেত্রে তাদের বাচ্চারা বিজ্ঞান মঞ্চ ট্যালেন্ট সার্চ ভূগোল মঞ্চ ইত্যাদি তাই ইত্যাদি পরীক্ষাগুলো দিয়ে থাকে যেখানে তারা ভালো রকম নম্বর পায় এবং মার্কস পায় এবং সম ভালো নম্বরের সঙ্গে সম্মানও পায় এবং সে ক্ষেত্রে আমাদের এখানের বাচ্চারা প্রতি এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিয়ে থাকে এবং কোনো প্রতিষ্ঠানও আবেদন করে থাকে যেমন কোনো ক্লাব ইত্যাদি জায়গা থেকে এই সমস্ত পরীক্ষাগুলো ব্যবস্থা পরীক্ষাগুলো ব্যবস্তা করে যেমন আশেপাশের দশটা গ্রাম মিলিয়ে একটি পরীক্ষা নির্ধারণ করা হয় এবং সেখানে জেনারেল নলেজের কোশ্চেন থাকে এবং সেই পরীক্ষাগুলো দিয়ে বাচ্চারা ভালো নাম সাধারণ গ্রামীণ শিক্ষকদের মাধ্যমে সেই পরীক্ষার খাতাগুলো দেখা হয় এবং তাদেরকে যথেষ্ট সম্মানে যথাযথ সম্মান এবং পুরস্কার দেওয়া হয় সেই পরীক্ষাগুলোর মাধ্যমে